ইতিহাস আমার খুব প্রিয় বিষয় ছোটো থেকেই আমি ইতিহাস পড়তে খুবই ভালোবাসি আমি এখন ক্লাস টেনে পড়ি এখনো এসে এই এই বয়সে এসেও এই সময়ে এই সময়েও আমার ইতিহাস পড়তে খুব ভালো লাগে এবং ইতিহাসে আমি সবথেকে খুব বেশি নাম্বার পাই তাছাড়াও আমি ছোটো থেকে যে সমস্ত ইতিহাস পড়েছি ইতিহাসে ইতিহাস বইয়ে যা যা পড়েছি প্রায় বেশিরভাগই আমার মনে রয়েছে এবং এই এই ঘটনাগুলি আমার খুব ভালো লাগে আমার মনে হয় আমি যদি ওই ঘটনায় উপস্থিত থাকতাম তাহলে খুবই ভালো হতো ওই আমার চোখের সামনে ওই দৃশ্যগুলো ভেসে ওঠে এবং আমার সেই পুরোনো দিনের কথা পুরোনো দিনের দৃশ্য ঘটনাগুলোর পেয়ে যেতে ইচ্ছে করে এরকমই একটা এরকমই একটি ঘটনা আমার মনে রয়েছে যেটা আমি যেটা আমি পড়েছি ইতিহাস বই থেকে এ এটা আমি পড়েছিলাম ক্লাস সিক্স তখন আমি সপ ষষ্ঠ শ্রেণীতে পড়ি আর এরকম এরকমই একটি চ্যাপটারে ছিলো মৌর্য সম্রাট অশোকের কথা যিনি ছিলেন বিশাল বিশাল শক্তিশালী এবং সাহসী সম্রাট তিনি কিন্তু তিনিও এক সময় হিংসা করে আর হিং তিনি এক সময় অহিংসা নীতি গ্রহণ করেছিলেন আর তিনি তিনি অনেক বড়ো বড়ো যুদ্ধ করেছিলেন এবং এই সমস্ত যুদ্ধে তিনি জয়লাভ করে অনেক তিনি তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন কিন্তু এর ব্যতিক্রম ছিলো কলিঙ্গ যুদ্ধ এই কলিঙ্গ যুদ্ধের পর থেকেই বদলে গিয়েছিলেন মৌর্য সম্রাট অশোক তিনি এই কলিঙ্গ যুদ্ধেই অনেক মানুষ মারা গিয়েছিলো অনেক মা এই কলিঙ্গ এই কলিঙ্গ দেশে রক্ত গঙ্গা রয়ে গিয়েছিলো এই সমস্ত দেখে মৌর্য সম্রাট অ এই সমস্ত কিছু মৌর্য সম্রাট অশোকের মনে খুবই ছাপ খুবই ছা প্রভাব প্রভাবিত করেছিলো এ এরপর থেকে মৌর্য সম্রাট অশোক যুদ্ধ করা ছেড়ে দেন এবং অহিংস নীতি গ্রহণ করেন তিনি তিনি মানুষ হত্যা করতে বারণ করেন তিনি শান্তি তিনি শান্তির পথে মানে শান্তির পথ বেছে নেন সুশৃঙ্খলভাবে রাজ্য শাসন করেন ইত্যাদি ইত্যাদি এই জন্য এই কারণে এই ঘটনাটি আমার জীবন আমাকে খুবই প্রভাবিত করেছিলো এই ঘটনাটি আমার খুবই ভালো লেগেছিলো এই কারণে এই ষষ্ঠ শ্রেণিতে পড়া এই ঘটনা আমি আজও মনে রেখেছি